রাজ্য সরকার এই আইনের বিরুদ্ধে সমাধান করে তার অরজিনাল ডকুমেন্টস পুরুফ তার অরজিনাল মালিক কে সেটা যাচাই করে সেটা কোনো জালিয়াতি হচ্ছে কিনা সঠিক ক্রেতা সঠিক জিনিসটা পাচ্ছে কিনা বিক্রেতা কি বিক্রেতা আদৌ বেঁচে আছে কিনা টোটালটা সেখানে হাজিরা করতে বলে হাজিরা চোখে দেখে পুরুফ করে পুরুফে সঠিক তথ্য মিললে তবেই সেটা আসল বলে সত্য ঘোষণা করে